আমাদের এলাকায় এই ঝাড়গ্রাম এলাকায় বিভিন্ন তো বাচ্চাদের স্কুল কলেজ আছে বা প্রাইভেট স্কুল আছে কিন্তু আমাদের নতুন একটা মাত্র প্রাইভেট স্কুল হয়েছে সেটা খুব ভালো বলছে কারণ সেখানে নাকি পড়াশুনার সাথে সাথে নাচ গান আঁকা তারপর বিভিন্ন শিল্পকলা দেখানো হচ্ছে এবং না কি যোগব্যায়ামও শুরু হবে এরকম স্কুল কিন্তু সচরাচর ঝাড়গ্রামে দেখা যায় না ঝাড়গ্রামে ওটা আমার খুব ভালো লেগেছে যে একই জায়গাতে আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েরা বা আমাদের এই এখনকার ছেলে মেয়েরা ওই স্কুলে যদি ভর্তি হয় তাহলে নাচ এক সাথে পাবে দেখুন নাচ গান আবৃত্তি যোগব্যায়াম ছবি আঁকা এগুলো এখনকার যুগে তো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হচ্ছে আলাদা আলাদা জায়গায় যখনই দেওয়া হচ্ছে তখনই তার আলাদা আলাদা পয়সা দিতে হচ্ছে কিন্তু স্কুলের ফিটা হয়তো একটু বেশি নেবে কারণ অতোগুলো জিনিস করানো হচ্ছে না তবু তো বলবো যে একটা জায়গাতে থেকে আমার ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়েরাই কিন্তু ভবিষ্যতে একই জায়গায় থেকে বিভিন্ন জিনিস শিখতে পারছে হয়তো অন্য স্কুল থেকে হয়তো দুশো পাঁচশো টাকা বেশি নেবে এর বেশি তো নেবে না কিন্তু আমরা একই জায়গায় পাবো ভাবুন দেখি নি ওটা যদি আলাদা আলাদা জায়গায় দেওয়া হতো কতো কতো টাকা লাগতো পার হেড যদি ধরুন একটা টিচার তিনশো টাকা করে বা দুশো টাকা করে বা পাঁচশো টাকা করে নেয় তখন আমরা ওটা কতো টাকা দিতাম মাসের শেষে অঙ্ক কষে বোঝাই যাবে যে আমাদের রেটটা কতো বেড়ে গেছে